বাংলা ভাষা হচ্ছে আমার মাতৃভাষা জন্মের পর যখন জ্ঞান হয় তারপর আমি পথম বাংলা ভাষা শুনি আমার মায়ের কাছ থেকে হ্যাঁ সেখান থেকে একটু আধটু বাংলা ভাষা যেমন মায়ের কাছে সহজপাঠ অন্যান্য সব যেসব বইগুলো থাকে হ্যাঁ বইয়ে বাংলা ভাষায় হ্যাঁ পড়তাম ওখানে কিছু কিছু শিখেছি তারপর একটু বড়ো হয়ে হয়ে যাওয়ার পর তারপর স্কুলে যেয়ে সেখানেও শিক্ষকরা বাংলা ভাষায় যেমন ব্যাকারণ পড়াতেন আদর্শ লিপি আরেও পড়েছি ছোটোবলায় এইসব থেকে এ বাংলা ভাষায় আমার সংস্কৃতি হ্যাঁ পরিচয় বলতে আমি গর্বের সাথে বলতে পারি বাংলা ভাষায় আমি যেখানেই যাই সেখানেই আমি বাংলা ভাষায় কথা বলি সেইটাই আমার বাঙালির পরিচয় এবং আমি চাই কোনো দিন যদি কাউকে যদি পারি আমি বাংলা ভাষা শেখাতে সেটা আমি গর্ব করবো যে আমি কাউকেও বাংলা ভাষা শিখিয়েছি